হ্যাঁ আমি লাইব্রেরিতে গেছি আমার বাড়ির সামনে যে গ্রামীণ পাঠাগার আছে আমি সেখানে অনেকবার গেছি আমার বাড়িতেও আমার ব্যাক্তিগত লাইব্রেরি আছে সেখানে কিছু কিছু বই বা পুস্তককে আমি সাজিয়ে রেখেছি যেমন কয়েকটা তাকে আছে পাঠ্যপুস্তক আবার কয়েকটা তাকে আছে গল্পের বই কয়েকটা জায়গায় আছে ধর্মীয় বই আবার কয়েকটা জায়গাতে আছে কম্পিউটারের বই কিছু জায়গায় আছে ইংরেজি সাহিত্যের বই কিছু জায়গাতে আছে ছোটদের বই এইভাবে আমি আমার বাড়ির লাইব্রেরিটিকে সাজিয়ে রেখেছি এছাড়াও আমার লাইব্রেরি সম্পর্কে স্বপ্নের একটা ধারণা আছে আমার মতে লাইব্রেরিতে থাকা উচিত কিছু সাজানো গোছানো তাক সেই তাকের মধ্যে থাক কখনও থাকতে পারে অক্ষর দিয়ে সাজানো বই কখনও বা থাকতে পারে কোনও লেখকের নাম অনুসারে সাজানো বই কোনও একটা লেখকের নামে যতগুলো বই হয় সেইভাবেও একটা তাককে সাজানো যেতে পারে এরপর থাকবে একটা কম্পিউটার বিভাগ সেখানে সার্চ করলেই আমরা বুঝতে পারব যে কোন তাকে কোন বই আছে এবং সেভাবেই আমরা বইগুলোকে খুঁজে পেতে পারব এবং নতুন নতুন কার্ডের সাহায্যে আমরা সেইসব ব্যবস্থাগুলোও করতে পারব বিশেষ করে বিভিন্নরকম বইগুলো ভালোভাবে সাজানো থাক এটাই আমার স্বপ্নের ধারণা